আমাদের গ্রামে সম্প্রদায় বিভিন্ন ব্যবসা শুরু করেছেন যেমন কাপড়ের ব্যবসা তামার ব্যবসা এই ব্যবসা করে সবাই আর্থিক দিক থেকে উন্নত হয়েছে কাপড়ের ব্যবসা তামার ব্যবসা থেকে যারা দুই বেলা দুমুঠো খেতে পাননি তারাও দুবেলা দুমুঠো খেতে পেয়েছেন বাড়িঘর থাকেনি তারা সেই ব্যবসা থেকে বাড়িঘর তৈরি করেছে সেই ব্যবসাকে আরও বড় করে তারা বাড়িয়েছে এবং আরও লোকজনকে এনে তারা তাদেরকেও অর্থনৈতিক দিক থেকে উন্নত করছে তাদের ছেলেমেয়েদেরকে বিভিন্ন জায়গায় লেখাপড়া শিখতে পাঠিয়েছে তাদেরকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করতে পেরেছে যেমন নাচ গান ছেলেমেয়েদেরকে শেখাতে পেরেছে এই ব্যবসা থেকে কাপড় ব্যবসা থেকেও কাপড় বাইরে থেকে এনে গ্রামের মানুষকেও তারা সহায়তা করছে তাদের কাপড়ের গুণগত মানও ভালো এবং অল্প পয়সায় দেয় এইভাবেই তারা এই ব্যবসা থেকে সফল হয়েছে